দেখুন পশ্চিমবঙ্গে ক্রীড়া খাত কীভাবে ক্রীড়া সম্পর্কিত প্রতিবন্ধকতা করবেন যেমন আমি একটা আপনাকে যেমন আমি একটা বলছি ফুটবল ফুটবল আপনি যদি খেলেন তো আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবং এর অ্যাঁ প্রতিবন্ধকতা ফুটবলের অনেক নিয়মও জানতে পারবেন তো খেলা নিয়মিত সব কিছু জানতে হলে আপনাকে খেলা শিখতে হবে এবং খেলা করতে হবে আপনি যে খ্যা খেলা ফুটবল খেলব তা নেমে পড়লাম মাঠে তো এটা কোনো খেলার মধ্যে পড়ে না আপনার রুলস রেগুলেশন সব জানতে হবে এর পেছনে কী আছে তথ্য বিষয় সব কিছু জানার পর আপনাকে মাঠে নামতে হবে তবে আপনি সফলতা পাবেন আপনি এবার হ্যাঁ আপনি যদি খেলা যদি না জানেন তাহলে অবশ্যই আপনি মাঠে যাবেন একটা কারোর কাছে কোচ নেবেন শিখবেন তো খেলা এইভাবে আর কি হবে তো মোটামুটি খেলা এভাবেই শিখতে হবে আপনাকে তো এটাই আমি আর কি বলব